আমি সি টু রেস্তোরাঁয় চিকেন চাপ বিরিয়ানি এবং একটি কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছিলাম সেটি আসতে কতক্ষণ লাগবে আমি জানতে চাই